হ্যাঁ বলছি হ্যাঁ এই সামনে যে পঁচিশে ডিসেম্বর আসছে না আমরা ভাবছি ওই সময়টাই ওই সময়েই পিকনিকটা শুরু করবো ভাবছি বাচ্চারা তো দূরে কোথাও ধরুন বাচ্চাদেরকে নিয়ে যাওয়া সম্ভব হয়ে উঠবে না তাই সামনাসামনি ভাবছি একটা পিকনিক স্পট দেখে এখানেই করবো ভাবছি এবারে দেখুন গার্জেনকে তো সঙ্গে নিয়ে হচ্ছে না তার বাবা মা যাবে বাচ্চা যাবে সেহেতু একটু রেটটা বেশি কতজন মিলে বলতে স্কুলের ড্রাইভার ওই পঞ্চাশজন মতন বাচ্চা আর তাদের বাবা মা এইরকম করে প্রায় একশোজন মানে ওই দেড়শো জনের মতো আর কি হ্যাঁ এখান থেকে বাসেই যাওয়া হবে সেটা আমি স্কুলে বাচ্চারা তো এখনো আসছে ওদেরকে আমি জানিয়ে দেবো যে এই দিনকে তবে দিনটা স্থির হয়ে গেছে পঁচিশে ডিসেম্বর এবারে ওদেরকে টাইমটা আমি ঠিক বলে ওই রুটিনের মাধ্যমে ওদেরকে দিয়ে দেবো বুঝেছেন হ্যাঁ সকালবেলা একটা টিফিন থাকবে বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার সময় আর দুপুরের দিকে যেমন ভাতটাত খাওয়া দাওয়া হবে ভাত থাকবে মাংস থাকবে চাটনি পায়েস মিষ্টি দই এইসব করে একটা থাকবে আবার ফেরার পথে একটা টিফিন থাকবে না সামনাসামনি যেটুকু সেটা আমরাই দেখাবো না রান্নার জন্য আমাদের এখান থেকে আমাদের লোক বুক করা আছে ওনারাই রান্না করবেন আপনারা যাবেন শুধু খাওয়া দাওয়া করবেন আর আনন্দ করবেন না ঠিক বলতে এই স্যারেদের সবকে নিয়ে একটা আলোচনায় বসবো ভাবছি যতদূর সম্ভব এই এখানে আমাদের সামনাসামনি একটা চন্দ্রকেতু পার্ক হয়েছে না ওই পার্কেই ভাবছি করবো হ্যাঁ ওই পার্কে তো বাচ্চাদের খেলার খুব ব্যবস্থা আছে আর বাকি যাবতীয় জিনিস সেতো আমরা থাকছি হুম ঠিক আছে আপনাকে আমি জানিয়ে দেবো পরে হ্যাঁ ঠিক আছে